বাইক বা মটরসাইকেল আমাদের নিত্য সঙ্গী এক যন্ত্রচালিত যানবাহনের মধ্যে পড়ে এটি আমাদের খুবই যত্ন সহকারে রাখা উচিত বলে আমি মনে করি কারণ এটির যত্ন নিলে আমাদের পক্ষে খুবই ভালো কারণ আমরা কোথাও যেতে গেলে এটির প্রয়োজন হয় বা বাইক চালানোর সময় আমাদের মাঝে মাঝে লং রুটে যখন আমরা যাই তখন একটা ক্লান্তি মনে হয় কারণ অনেক দূরের রাস্তা যখন যাওয়া হয় বেশিক্ষণ ধরে যখন চালানো হয় তখন এক মন এক ধ্যানে সেই গাড়িটা চালাতে হয় যার জন্য একটু ক্লান্তিকর মনে হয় লং রুটে চালানোর জন্য প্রথমত আপনাকে বা আমাকে বিভিন্ন কিছু অনুপ্রেরিত করে বিভিন্ন কিছু দেখার জিনিস দেখতে পাওয়া যায় ও সঙ্গে সঙ্গে বাইক চালানোর যে ব্যক্তি চালাবে তার বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করতে হয় যেমন প্রথমত বলতে গেলে হেলমেট খুবই উপকারী হেলমেট না ছাড়া হেলমেট না নিয়ে রাস্তায় না বেরোনোই ভালো এরপর ড্রাইভিং লাইসেন্স গাড়ির পেপারস পত্র এগুলো সব সময়ের জন্য গাড়িতে রাখার দরকার বা ড্রাইভারের কাছে থাকারই দরকার খোলামেলা জামা না পরে ফুলহাতা জামা পায়ে শু চোখে ভালো মানের সানগ্লাস এগুলো বাইক চালানোর ক্ষেত্রে খুবই দরকার